বিবাহের মত বড়ো অনুষ্ঠানের সময় জলের আয়োজন করার জন্য আমি টিউবওয়েল থেকে জলের ব্যবস্থা করি অনেক সময় জলের বড়ো অ্যাকোয়াগার্ড এবং জলের ব বড়ো জার এনে যেটা মিনারেল ওয়াটারের বড়ো জার সেই জল থেকেও সেখান থেকেও ব্যবস্থা করা হয় বিবাহের সময় সেইটা সেই জল থেকেই সমস্ত জলের সবার জন্য ব্যবস্থা করা হয় কারণ বিবাহর মতো একটা অনুষ্ঠানে টানা পাঁচদিন ধরে ছদিন ধরে চলে তো ওই জন্যই জলের ব্যবস্থা করা হয় ওটার থেকে